হুগলি এলাকায় মানুষ যে সবচেয়ে সাধারণ স্বাস্থ্য সমস্যাগুলির সম্মুখীন হয় তা হল সংক্রামক রোগ অসংক্রামক রোগ অপুষ্টি অন্যান্য স্বাস্থ্য সমস্যা ইত্যাদি সংক্রামক রোগের মধ্যে হল ডেঙ্গু ম্যালেরিয়া ক্ষয়রোগ জলবাহিত রোগ ইত্যাদি ডেঙ্গু হলো হুগলি জেলায় ডেঙ্গু জ্বর একটি প্রধান স্বাস্থ্য সমস্যা বর্ষাকালে এই রোগের প্রাদুর্ভাব হুগলি জেলায় বেশি দেখা যায় ম্যালেরিয়া হুগলির আরেকটি প্রধান সংক্রামক রোগ এছাড়াও রয়েছে ক্ষয়রোগ এবং এটাও একটি উল্লেখযোগ্য জনস্বাস্থ্য সমস্যা এছাড়া জলবাহিত রোগ যেমন টাইফয়েড ডায়রিয়া এবং জন্ডিসের মতো জলবাহিত রোগ বেশি বেশ প্রচলিত হুগলি জেলায় এছাড়া অসংক্রামক রোগগুলি হলো উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগ ক্যান্সার ইত্যাদি অপুষ্টি হুগলিতে অপুষ্টি একটি বড়ো সমস্যা বিশেষ করে শিশুদের মধ্যে হুগলিতে অতিরিক্ত ওজন এবং স্থূলতা কমবধমান সমস্যা অন্যান্য যে স্বাস্থ্য স সমস্যাগুলি রয়েছে সেগুলি হল মানসিক স্বাস্থ্য সমস্যা এছাড়া ও দৈনন্দিন দুর্ঘটনা যানবাহন দুর্ঘটনা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনা অনেকবার হুগলিতে মৃত্যু এবং আঘাতের একটি প্রধান কারণ স্বাস্থ্য সমস্যাগুলির কারণ রয়েছে অ যেমন অস্বাস্থ্যকর জীবনধারা পরিবেশগত কারণ ইত্যাদি অস্বাস্থ্যকর খাদ্য ধুমপান মদ্যপান এবং শারীরিক নিষ্ক্রিয়তা হুগলিতে অনেক স্বাস্থ্য সমস্যার জন্য দায়ী দূষণ এবং অপরিচ্ছন্নতা হুগলিতে অনেক স্বাস্থ্য সমস্যার জন্য দায়ী এবং হুগলি জেলাতে স্বাস্থ্যসেবার ব্যবস্থা পর্যাপ্ত নয় যা অনেক সময় স্বাস্থ্য সমস্যার কারণ সমাধান স সমাধানের জন্য স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পরিবেশগত উন্নতি ইত্যাদি করতে হবে যেমন দূষণ কমানো এবং পরিচ্ছন্নতা উন্নত করা হুগলিতে স্বাস্থ্য সমস্যাগুলির হার কমাতে অনেক সাহায্য করবে বলে আমি মনে করি হুগলিতে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন করা সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাহায্য করতে হবে এর এর জন্য সরকারকে কিছু পদক্ষেপ নিতে হবে